হ্যালো হ্যাঁ এটা আব্দুল প্লাম্বারের সঙ্গে কথা বলছি আমি হ্যাঁ আমি বাজেপ্রতাপপুর থেকে বলছিলাম হ্যাঁ বলছি দাদা আমার বাড়ির ফ্ল্যাশটা না ট্যাঙ্কের গিজারের ফ্ল্যাশটা ঠিকমতো কাজ করছে না হ্যাঁ আর ওই শাওয়ারে যে পাইপের মুখের যে নলটা আছে ওই নলটা থেকে সকাল থেকে টপটপ করে জল পরছে হ্যাঁ আর হ্যাঁ ওটাই আর কি মানে আপনি এসে যদি একবার দেখে যেতেন আর কি কি হয়েছে মানে তার লিস্ট যদি করে একটা মালগুলো চেঞ্জ করতে লাগবে তার

দেখুন এগুলো তো নিত্য প্রয়োজনীয় প্রতিটা মুহুর্তে লাগবে এতটা দেরি করলে আর আপনার সাথে একটা পরিচয় আছে বলে আপনাকে জানাচ্ছি ব্যাপারটা কারণ আপনি একটা আপনি একবার আসুন এসে কি কি লাগবে সেই আমাকে লিস্টটা বানিয়ে দিন না না ওখানে সমস্যা সলভ হয়ে গেছে হ্যাঁ বাথরুম ঘরে ওই যে অয়ারিংটা করেছে না ওরা সেই বুঝেছেন যে ভাল্ভটা আছে ভাল্ভটার ঠিক গোড়াতে মানে পায় টপ টপ করে মানে আঠাটা মনে হচ্ছে পেস্টটা নেই ওই আঠাটা নষ্ট হয়ে গেছে ওটা মনে হচ্ছে চেঞ্জ করতে লাগবে আর ওই ফ্ল্যাশে যে ডিজাইন যে ফ্ল্যাশটা ফ্ল্যাশটা ঠিকমতো কাজ করছে না মানে একবার ফ্ল্যাশ মেরে দিলে আর জলটা উঠে আর জলটা ট্যাঙ্কিতে ভরছে না হুম আমরা সেটাই চাইছি যে আসুন ঘরে বসুন ঘরে বসে একটা আলোচনা করে সে তো অনেক দিন হয়ে গেল হয়তো শুকিয়ে টুকিয়ে গেছে আর ভালো থাকবে আচ্ছা বেশ গোডাউনে ছিল তো গোডাউনে গিয়ে আমি দেখছি যদি ভালো কন্ডিশনে থাকে তাহলে ওটা আনবো না তাহলে আর হ্যাঁ ঠিক আছে আচ্ছা আসুন হ্যাঁ হ্যাঁ